দেখ বাইকটা হলো একটা আলাদা অনুভূতি একটা নিজের কাছে বাইক থাকলে তার নিজের একটা পার্সোনালিটি ব্যাপার আছে নিজের পার্সোনালিটি একটা ডেভেলপ হয় আর বাইকটা একটা কাজের বিশেষ কাজে যে কোনো একটা এমার্জেন্সি সব আমার রাত ভিতরে গাড়ি ডাকো এ একে ডাকো ওকে ডাকো ও বিভিন্ন রকম মানুষকে ডাকার থেকে বাবা নিজের থাকলেওভাবে একটু বেরিয়ে গেলাম আর এখন যা প্যাসেঞ্জার যা গাড়ির অবস্থা গাড়ির ঠিক টাইমে কোনো একটা দরকারি ইম্পর্টেন্ট কাজে যাচ্ছি গাড়ি হলে পেলাম না তখন আমার নিজের গাড়ি থাকলে নিজের নিজের মতো চলে যেতে পারবো আর গাড়ির যে অবস্থা এখন ধরো রাত ভিতে গাড়ি আমি আ কোথাও গিয়েছি আসতে পারবো না কিংবা আমি কোনো একটা রিলেটিভের বাড়ি যাবো কোনো একটা পুজোর আশায় যাবো আর সেখানে অ্যাটেন্ড করতে পারবো না নিজের গাড়ি থাকলে আমি যতটাভাবে নিজের মতো যাব গাড়ি এমনি রোডের গাড়িতে যাওয়া যায় রোডের গাড়িতে গেলে তারা একটা তাদের সময় মতো যেতে হবে কিন্তু নিজের বাইক থাকলে নিজের গাড়ির মতো চলে গেলাম নিজের সময় মতো আসলাম একটা টাইম মেনটেনটা হয় গাড়ি থাকলে গাড়ি টা তোমার গাড়িটার মেন কথা হচ্ছে গাড়ির ওই চালানোর বগিটাতে গাড়িটা চালানোটা একটা তোমার সহজভাবে তোমার যাতায়াত করার জন্য ওটা তো যদি দ্রুতগতিতে চালায় ওটা তো নিজের একটা নিজের ওর কন্ট্রোলের ব্যাপার আছে নিজে যদি মনে করো যে আমি দ্রুতগতিতে চালিয়ে একটা দুর্ঘটনা ঘটাতে হবে সেটা একটা খারাপ ব্যাপার গাড়িটা হচ্ছে নিজের সুবিধার জন্য সুবিধাটাকে তো নিজের লাইফের সঙ্গে রিস্ক লাভ নেই সেটা নিজের মতো গেলাম আসলাম আরামসে হ্যাঁ গাড়ি তা থাকলে তো তারা একটা মজাই আলাদা একটু ইচ্ছা হয় বিভিন্ন রকমের গাড়ি বিভিন্ন রকমভাবে চালানোর ইচ্ছা হয়